অবশ্যই শিশুদের আঁকার জন্য উৎসাহিত করা উচিত কারণ পড়াশোনার পাশাপাশি আঁকাটাও শিশুদের জন্য দরকার এবং সৃজনশীলতাকে তা এবং তাদের আঁকাটা হচ্ছে তাদের কল্পনা এবং সৃজনশীলতাকে উদ্দীবিত করে এবং ড্রয়িং বা আঁকা যেটাই হোক সে ড্রয়িং করাটা প্রত্যেকটি শিশুরই দরকার পড়াশুনার পাশাপাশি তাদেরকে আঁকা শেখানো বা নিজেরা বাড়িতে পারলেও তাদেরকে শেখানো তাদেরকে কোন না কীভাবে শেখাতে বা হাত পেনসিল দিয়েই শেখানো দরকার তাদেরকে শিশুদের উৎসাহিত করতে হবে নিজের বাবা মাকেই বাবা মা যদি উৎসাহিত না দেয় তাহলে শিশুরা কোথা থেকেই উৎসাহিত পাবে তো সেই জন্য নিজের বাবা মাকেই উৎসাহিত করতে হবে শিশুদেরকেই আঁকা শেখানোর জন্য এবং তাদের মস্তিষ্ক আঁকলে রঙ দিয়ে বা পেনসিল দিয়ে আঁকলে তাদের মস্তিস্ক মস্তিষ্কেের স্বাস্থ্যের উন্নতি করে এই বিষয়টির উপর ধ্যান রাখতে হবে এবং প্রত্যেকটি শিশুরই পড়াশুনার পাশাপাশি আঁকাটা জরুরি শিশুর আঁকাদের উৎসাহিত করা দরকার প্রত্যেকটি বাবা মারি এখন স্কুলে পড়াশোনার পাশাপাশি আঁকা বই পেনসিল রঙ কিনে দেওয়া হচ্ছে আঁকার জন্য পড়াশুনোটা স পাশাপাশি স্কুলে এখন আঁকার জন্য নতুন স্যার ম্যাম রাখা হচ্ছে যারা যারা যেটা যাদের জন্য তারা সুন্দরভাবে আঁকতে পারে আঁকতে পারে ছোটো শিশুরা প্রথম প্রথমে ছোটো ছোটো জিনিস থেকেই শুরু করবে সহজ সরল জিনিস থেকেই শুরু করবে এবং একটু যখন বয়স হয়ে যাওয় উঁচু ক্লাসে উঠবে উপরের ক্লাসে তারপরে তারা একটু কঠিন কঠিন জিনিস তারা আঁকতে পারে এই বিষয়ে তো পড়াশুনার জন্য আঁকা উৎসাহিত করা উ পড়াশুনার পাশাপাশি আঁকার জন্য প্রত্যেকটি বাবা মাকেই উৎসাহিত করা উচিত শিশুকে তার কল্পনা তার কল্পনা দিয়েও সে আঁকতে পারবে যখন সে ছোটো থেকেই আঁকা শুরু করবে